দাদা দু লিটার পেট্রোল দেবেন

কী এত বেশি কেন আগের পেট্রোল পাম্পে আগের পেট্রোল পাম্পে আপনার থেকে অনেক কম নিচ্ছিল ঠিক আছে আমি এত জানতে চাই না আগেরটায় যেটা নিচ্ছিল আপনাকে সেটাই নিতে হবে কিছু করার আছে ডাকুন আপনার মালিককে বলুন এই দামই নিতে হবে দেখুন আপনারাও তো বলতে পারেন তাই না আমরা কি দেশের একার নাগরিক না কি শুধুমাত্র দায়িত্ব কি আমাদের আপনাদেরও তো দায়িত্ব পড়ে আচ্ছা ঠিক আছে দাদা আপনি এইটাই নিন না আচ্ছা ঠিক আছে দেড় লিটার দিন

কত উঠেছে হুম দেখতে পাচ্ছি না আমি কত উঠেছে দাদা তাড়াতাড়ি করুন এবার আমি আপনাকে পঞ্চাশ পয়সাটা কী করে দেবো একটু বলবেন ফোনপে আচ্ছা ফোনপেতে পঞ্চাশ পয়সা যায় না আমি এটা জানতাম না আচ্ছা নাম্বার বলুন

ডান দেখুন